হ্যাঁ স্কুল জীবন থেকেই লাইব্রেরিতে আমি যাতায়াত করি আর বর্তমানে আমাদের এখানে যে লাইব্রেরি রয়েছে সেখানে তো যাই গল্প থেকে শুরু করে সমস্ত কিছুই জানার আগ্রহ আমার রয়েছে তাই সময় পেলেই আমি বিভিন্ন ধরনের বই পড়ে থাকি সেটা লাইব্রেরিতে গিয়ে বলি আর নিজের বাড়িতেও অনেক ধরনের বই রয়েছে যেমন ধরুন গল্প বই বলি বা কোনও কিছু জানার জন্যে বই গাইডলাইনের কিছু বই এগুলো সমস্ত কিছুই রয়েছে আর আলাদা করে কোনও লাইব্রেরি ওইরকম করে ওঠা এখনও পর্যন্ত সম্ভব হয়নি হ্যাঁ বাড়িতে একটা তাক রয়েছে সেখানে আমার বিভিন্ন রকম বই রয়েছে এছাড়া বাচ্চাদের বইও তো অনেক রয়েছে সেগুলো সমস্ত কিছু তাকে আলাদাভাবে গুছিয়ে রাখা রয়েছে আর যদি বলেন যে স্বপ্নের লাইব্রেরিতে সেটাও যাওয়ার ইচ্ছে ও রয়েছে তবে যাবো যাবো করে এখনও পর্যন্ত ওটা যাওয়া হয়ে ওঠেনি তবে সময় পেলে অবশ্যই যাবো আর দেখতে দেখতে বয়স তো আমার ছেচল্লিশ হয়েই গেলো আর কয়েক বছর পরে রিটায়ার হয়ে যাবো তখন তো হাতে অনেক সময় পড়ে থাকবে আশা করি তখন সেখানে যেতে পারবো আর সে সম্পর্কে জানার আমারও খুব আগ্রহ রয়েছে যে ওখানে কত বই থাকতে পারে এখানের লাইব্রেরিতে গুলোতে তো যা বই রয়েছে তাই মনে হয় যে অনেক বেশি আর সেখানে নতুন কী ধরনের বই পাওয়া যায় সে সম্পর্কে জানার আমার খুবই কৌতূহল সেই হিসেবে অবশ্যই কলকাতা একটা স্বপ্নের জায়গা সেখানের লাইব্রেরি যে কেমন হতে পারে সে সম্পর্কেও জানার খুবই ইন্টারেস্ট আর দেখা যাক